হ্যাঁ আমার বাড়ির সামনে কিছুটা দূরে বেশ একটা সুন্দর ঝর্না আছে এবং সেই পাশেই একটা নদী আছে নদীটা দেখতেও যেমন সুন্দর ঝর্নাটা আমার তো খুব ভালোই লাগে সেই নদীটাকে ডুলুং নদী বলা হয় এই নদীতে সত্যি করে খুব সুন্দর নৌকা বা বোটের ব্যবস্থা আছে বাইরে থেকে যাত্রী এলে সেই নৌকায় চাপে বোটে ব্যবহার করে খুব ভালো লাগে তাছাড়া এখানে বেশিরভাগ লোকেরা মাছ ধরে সেই নদীতে মাছ ধরে বাইরে বিক্রি করে জীবিকা অর্জন করে নদীর আশেপাশে একটা ছোট্টো জঙ্গলও আছে সেই জঙ্গল খুব দুর্গম রাতে সেখানে যেতে খুব ভয়ও লাগে জায়গাটা খুব মনোরম বেশিরভাগ বাইরের থেকে লোক এসে খুব আনন্দ পায় ঝর্নাও দেখতে পায় বোটেও চাপে এবং বিভিন্ন রকমের সেখানে মাছও পাওয়া যায় এই জায়গাটা আমার খুব জনপ্রিয় আমি প্রায় সময় পেলেই সেখানে বেড়াতে যাই খুব ভালো লাগে